আমি কিছুক্ষণ আগে এক অটো ড্রাইভারকে আমি রাঘবপুর মোড় থেকে আমাকে তুলে নেওয়ার জন্য বলেছিলাম কিন্তু বিশেষ কারণে আমাকে বাসস্ট্যান্ড পৌঁছে যেতে হয় এবং সেখান থেকে আমি ড্রাইভারকে ফোন করে সেখানে আসার অনুরোধ জানাই আমাকে তুলে নেওয়ার জন্য